আমাদের হুগলিতে খেলা হয় যেমন কবাডি ফুটবল ক্রিকেট আরও বিভিন্ন রকমের খেলা হয় স্টেডিয়ামে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এসে খেলা দেখে বিশেষ করে রবিবার দেখে এই খেলাটা হয় কারণ সব জায়গার মানুষ আসে রবিবার রবিবার সব ছুটি থাকে ওই জন্য সব মানুষ বেশি লোক হয় এবং বিভিন্ন রকম খেলা দেখে আরও বিভিন্ন জায়গায় খেলার পরে রক্তদান শিবির হয় রক্তদান শিবিরে বিভিন্ন জায়গার মানুষ এসে রক্ত দেয় এবার তার সঙ্গে চামচগুলি আবার যেমন খুশি তেমন সাজো হাঁড়ি ভাঙা বিভিন্ন রকমের খেলা হয় প্রাইজও থাকে এবারে আরও বড় বড় যখন খেলা হয় তখন অনেক স্টেডিয়ামে বিভিন্ন রকম দেশ থেকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে লোক আসে এসে স্টেডিয়ামে খেলা দেখে ভালো উৎসব হয় খেলা দেখে তারা আনন্দ পায় এবং এমএলএ কাপ বিশেষ করে যখন এমএলএ কাপ হয় তখন বড় বড় আরও অনেক ভালো ভালো প্লেয়াররা আসে খেলা করতে সেখানে এসে তারা খেলা করে করে প্রাইজ জেতে জিতে বাড়ি নিয়ে যায় বা আরও ভালো ভালো প্লেয়াররা খেলা করে এরকম খেলা দেখতে আমাদের বহুত ভালো লাগে কারণ খেলা হল একটি দেশের উন্নয়ন কাজ খেলা দেখা আমরাও খেলা করি মাঝেসাঝে গ্রামে যখন খেলা হয় তখন আমরা খেলা করি যে স্টেডিয়ামে খেলাটা হয় তখন সেই খেলা বড় এবং সেইখানে অনেক লোক জমা হয় এবং আমাদের দেখতে ভালো লাগে